হ্যাঁ আমি নিজে লাইব্রেরিতে গেছি আমার বাড়িতে একটা ছোট লাইব্রেরি আছে সেটা খুব সুন্দর করে থাকাত করে এবং সেটা লাইব্রেরিটা খুব নিজের মতো করে একটা আলাদা ঘরে বানিয়ে রেখেছি যেমন কলকাতা লাইব্রেরিতে আমি গেছি সে তার মতো হয়তো হবে না কিন্তু আমার ঘরটাকে আমি বিশ্ব লাইব্রেরি মনে করি